আমার প্রিয় ইনডোর গেম হচ্ছে ক্যারাম ক্যারাম খেলতে আমার খুবই ভালো লাগে কারণ ক্যারাম খেল লার জন্য সুদক্ষ একজন প্লেয়ার হতে হয় এবং ক্যারাম প্লেয়ারের মধ্যে অনেক ধৈর্যের প্রয়োজন হয়ে থাকে ক্যারাম খেলতে সকলেই পারে না ক্যারাম খেলতে লেগে অনেক দক্ষতা এবং ধৈর্য সেই ধৈর্যটুকু আমার মধ্যে রয়েছে তাই আমি ক্যারাম খেলতে প্রচুর ভালোবাসি ক্যারাম খেলার জন্য ভালো হাতের স্কিলের প্রয়োজন হয়ে থাকে এবং লক্ষ্যের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন থাকে ক্যারাম খেলার থেকে আমরা একটি শিক্ষা পেয়ে থাকি যে আমাদের লক্ষ্য যদি সঠিক থাকে তাহলে আমরা ঠিক জায়গাতে আমাদের উদ্দেশ্য অবশ্যই একদিন পৌঁছাব ঠিক সেই রকমই ক্যারামের গুটির দিকে লক্ষ ঠিকমতো রাখতে পারলে আমরা ক্যারামটিকে পকেটের মধ্যে ঠিকই ঢোকাতে পারব এভাবে ক্যারাম থেকে আমাদের জীবনের অনেক কিছু মিল পাই তাই ক্যারাম খেলতে আমি খুবই ভালোবেসে থাকি